আমার ক্যামেরার স্ক্রিনগুলা ভালো কারণ আমার কাছে ডি এস এল আর ক্যামেরা আছে যেটাতে আমি খুবই সুন্দর ছবি তুলতে পারি এবং আমার বন্ধুরাও ওদের কাছেও সেম আমার মতোই একই কোম্পানির ডি এস এল আর ক্যামেরা আছে কিন্তু তাদের সাথে যখন আমরা ছবি তুলি তখন আমার ছবিটাই বেটার আসে কারণ আমি কীভাবে ছবি তুলতে হয় কীভাবে ইমোশনগুলো রাখতে হয় ইমোশনগুলো রাখতে হয় সেগুলো আমি জানি এবং আমাদের মেলা বন্ধুদেরও আমি ছবি তুলে দিয়েছি তাদেরও ভালো লেগেছে ছবিগুলো তো ছবি তোলার বেস্ট উপায় হচ্ছে আপনার ক্যামেরাটা যেন ভালো থাকা উচিত এবং আপনার লেন্সটা ভালো থাকা উচিত এরকমভাবেই ছবিগুলোর কোয়ালিটি ভালো আসে এবার নিজের স্কিল কীভাবে ডেভেলপ করবেন সেটা আপনার ক্যামেরার ওপরে ডিপেন্ড করছে যত ক্যামেরা ভালো আপনার স্কিল তত ভালো